প্রার্থনা ও পুজো সম্পর্কে হিন্দু সমাজের অনেক রীতিনীতি আছে অনেক রীতিদের মধ্যে পড়ে সবথেকে বেশি বড়ো ব্যাপার বাড়ির সবাই মিলে যখন একসাথে ভগবানের কাছে প্রার্থনা করতে বসি সবারই মন মনের অনুভূতি এবং মনের মানসিক শান্তি রাখার জন্য মানুষ বাড়িতে পুজো করা হয় পুজোর সময় ভগবানের কাছে প্রার্থনা করলে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হয় এমনও ধরা যায় ভগবানকে বিশ্বাস করা যায় এমনও কিছু কথা শোনা যায় ভগবানের কাছে পুজো করলে করার অনুভূতি হিন্দু সমাজের সমস্ত মানুষ তাদের ধারণা দিয়ে বোঝাতে পারবে এটি একটি আলাদা অনুভূতি পুজোর সময় যে সব খাওয়া দাওয়া হয় তার সেইটাতে একটি ঘরের মিলনের সম্পর্ক এবং পুজোর সময় অন্যান্য নামকীর্তন হয় সেইগুলি শোনা একটি হিন্দু ধর্মে অনেক সুন্দর অনুভূতি তৈরি করা পুজোর সময় অনেক অনুভূতি তৈরির মধ্যে আরও একটি পড়ে যেগুলি সমস্ত পাড়ার লোক এবং সমস্ত বাড়ির লোক একসাথে মিলিত হয় মিলিত হয়ে তাদের যে একটি সম্পর্ক গঠন করা হয় সেইটি একটি আলাদা সম্পর্ক সেই সম্পর্কে আমরা অনেক অনুভূতি তৈরি করি নিজেদের মধ্যে অনেক অনুভূতি তৈরি হয় বড়োদের দেখে বড়োদের অনেক সম্পর্ক দেখে তাদের নিজেদের সম্পর্কে দেখে আমাদের আরও বড়ো হয়ে আরও অনুভূতি চেষ্টা হয় যাতে তাদের মতো হতে পারি ঠা ভগবানের কাছে প্রার্থনা করলে আমরা নিজেদের আত্মিক শান্তি পাই সেই শান্তি আর কোথাও মিলবে না ভগবানের কাছে অনেক ইচ্ছা থাকে কারণ সেই ইচ্ছা ভগবান কিছু না কিছু হলেও পূরণ করবে এটিই আমাদের ধারণা থাকে